হ্যাঁ বললাম যে যে ইংলিশ মিডিয়ামের কথা বলছি পড়াশুনার ব্যাপারে তো ইংলিশ মিডিয়ামে যে যারা পড়াশুনা করে তারা প্রায় স্টুডেন্টরাই কি খালি ইংলিশেই কথা বলে আমার তো মনে হয় না

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ সেই রকম ওই রকম ইংলিশ মিডিয়াম নামেই কিন্তু কাজে নয় অতো মানে ইয়ে নাই ওই রকম ক্লাস করায় যে একদম ভালো পড়ায় সে না বাংলা মিডিয়ামে আমরা পড়াশুনো করছি তো কতো সুন্দর সব পিরিয়ড হতো হুম তারপরে সময় মতো সবার পড়া ধরতো না পারলে তো উত্তম মধ্যম ছিলোই কিন্তু এখন তো ভয় পায় স্টুডেন্টদের গায়ে হাত দিতে গার্জেনরা আসবে কমপ্লেন করবে এখনকার দিনে অন্য রকম অবস্থা হয়ে গেছে তো এখন আগের মতো নাই আগে তো গার্জেনরা এগুলো কেয়ার করতো না শাসন করসে অন্যায় করছে শাসন করসে তাই না হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যালো না তাই বলি যে আমার তো মনে হয় বাংলা মিডিয়ামে পড়াশুনা করাটাই বেটার বাং এখন সব স্কুলেই অতো সেই রকম মানে আগের মতোন পড়াশুনা হয় না বুঝছো নামেই নামেই নাম নামেই মানে ইংলিশ মিডিয়াম না গো শুনতেসে না